আমাদের এখানে বিভিন্ন শিল্পের ছোট ছোট শিল্প এখানে তো কলকাতা বা কলকাতা আশেপাশে এলাকার বড় বড় শিল্প নেই এখানে সাধারণত চা শিল্প চা শিল্পটা মেইন এখানে চা পাতা তুলে তৈরি করে চা তৈরি করা হয় এছাড়া এখানে বিভিন্ন ধরনের পর্যটকরা ঘু্রতে আসে বিশেষ করে গরমে গরমে ঘুরতে আসে তাদেরকে কেন্দ্র করে বিভিন্ন পর্যটন শিল্প গড়ে উঠেছে তাদের থাকার জন্য হোটেল খাওয়ার জন্যে হোটেল বা বিভিন্ন যে সকল পর্যট যে প্রয়োজনীয় জিনিসপত্র সেইগুলিকে মোটামুটি কেন্দ্র করে বিভিন্ন ছোট ছোট হোটেলে বা দোকান গড়ে উঠেছে সেইগুলো মিডিয়াতে ভালো দেখা হয় দার্জিলিং বেড়াতে যাওয়ার জন্য দার্জিলিং ব্যা যেমন টাইগারে সূর্য দেখা যায় সেখানে বড় উঁচু উঁচু পাহাড় দেখা যায় ঠিক আছে আমি দার্জিলিংয়ে ওদিকে যাই না আমি যেখানে থাকি সমতল জায়গা ঠিক আছে তো এখানে মোটামুটি যে ছোট ছোট শিল্প গড়ে উঠেছে এগুলো পেপারে তুলে ধরা হয় যাতে আরও সরকারের থেকে সাহায্য পাওয়া যায় আর এখন এই ফেসবুক বিভিন্ন চ্যানেলে নতুন নতুন খবর সংগ্রহের জন্যে লোকজন নিচ্ছে বা লোকজন নেয় এইভাবে চাকরি পথটা একটু বেড়েছে তবে তেমন একটা কিচ্ছু বাড়েনি